বাচ্চারা আজকাল খেলায় এখন নতুন গেম ফ্রি ফায়ার আর পাবজি পাবজিটা এখন যেহেতু ব্যান হয়ে গিয়েছে এখন সবাই ফ্রি ফায়ার আর বাচ্চা থেকে বড় সবাই তো এখন ফ্রি ফায়ারই খেলছে এই বা আরো অনেক বুবুল স্টার রয়েছে বা লুডো রয়েছে ক্রাম বোর্ড রয়েছে সব এইসবও খেলে থাকে বাচ্চারা বা সবজি কাট যে কাটার যে একটা গেম রয়েছে সেই গেমটা বল মেলা রং মেলানে মেলেনি গেম এইসব গেমগুলো বাচ্চারা খেলে থাকে এর মধ্যে থেকে বাচ্চারা আনন্দিত হয়